দিদি আপনার তো জুতোর দোকান তা আপনার জুতোর দোকানে কেরকম ধরনের জুতো আচে মানে বাচ্চাদের দেকি বাচ্চাদের বা কোনো বাচ্চাদের মেয়েদের বা ছেলেদের এই এই সব জুতোর কিরকম দাম এক্টু বলবেন তো আপনার জুতোর গ্যারান্টি আছে আপনার জুতো মানে আচ্ছা আপনার জুতোর গ্যারান্টি তো আছে কিন্তু আমি সেটাকে কিরকমভাবে ব্যবহার করবো এবং সেইটা কেরকমভাবে ব্যবহার করলে সেই জুতোটা আরো বেশি টেকসই হবে সেটা একটুখানি বললে ভালো হতো

আচ্ছা তাহলে আপনার বাচ্চাদের জুতো কিরকম প্রাইস একটুখানি বলবেন আচ্ছা তাহলে আপনার জুতোগুলোর মানে লেডিস জুতোর কতো থেকে শুরু ব্র্যান্ডেড জুতোর দাম আচ্ছা তাহলে তাহলে জেন্টস জুতোগুলো এক্টু দেখান আর হচ্ছে বাচ্চাদের জুতো একটু দেখান আর আর মেয়েদের জুতো এক্টুখানি দেখান আচ্ছা এই জুতোটার প্রাইস কেমন